আমি কয়েক দিনের জন্য কলকাতায় যাবো বলে স্থির করেছিলাম সেইজন্য আমি ক্যাব ভাড়া করেছিলাম এবং ক্যাবকে কিছু টাকা অ্যাডভান্স করেছিলাম কিন্তু বিশেষ কারণবশত আমি কলকাতা যেতে পারছি না সেইজন্য ক্যাব ড্রাইভারকে আমি চাইছি বলছি যে আমি যে টাকা আমি অ্যাডভান্স করেছিলাম তা আপনি আমার অ্যাকাউন্টে অথবা পেটিএম বা এ টি এমের মাধ্যমে আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে ফেরত করে দিন